আমার বাংলা ভাষা নিয়ে অভিজ্ঞতাটা খুবই ভালো কারণ আমি এই পৃথিবীতে যখন এসেছি তখন থেকে আমি আমার আশেপাশে আমার পরিবার আমার দূরের আত্মীয় স্বজন সব যারা আছে তারা বাংলা ভাষাটাই বলে তারপর থেকে আমার বাংলা ভাষাটার প্রতি একটা আলাদাই অভিজ্ঞতা এসেছে আমি বাংলা ভাষাটাকে খুব পছন্দ করি কারণ আমি যখন স্কুলে গেছি তখনও বাংলা ভাষাটাকেই পড়ার মধ্যে থেকে ধরেছি কলেজে গিয়েছি তখনও বন্ধু বান্ধব সবার কাছ থেকে বাংলা ভাষাটাই শুনেছি আমি ব্যাকরণ পড়তে খুব ভালোবাসতাম কারণ ওর থেকে কিছু আমার অভিজ্ঞতা হতো বাংলা ভাষাটা আমার খুব প্রিয় আর সবথেকে বড়ো কথা আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা